আমাদের দেশটা এখন আগের থেকে অনেক পরিমাণে উন্নত হয়েছে আমরা এখন ঘরে বসে বসেই আমরা খাবার পেয়ে যাই খাবার আমরা অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে দিলে আমাদের কাছে ডেলিভারি বয় এসে ডেলিভারি দিয়ে যায় খাওয়ারটা এক দিন কী হয়েছে আমরা কলকাতায় আমি কাজ করি কলকাতাতে আমি কাজ করি আর কলকাতাতে হটাৎ এক দিন খুব খারাপ ওয়েদার বিকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার হটাৎ সন্ধের টাইম হটাৎ খুব পরিমাণে খুব জোরে বি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এলো তা হটাৎ এক বন্ধু রাস্তায় রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে তা আমার সাথে দেখা হলো আমি তাকে ডাকলাম যে এপারে আয় এপারে আয় দেখা হলো তার সাথে গল্প হলো তা আমাদের হটাৎ ইভিনিং টাইম আমাদের খিদে লেগেছে একটু টিফিন করবো একটু খাবার দাবার খাবো তা হটাৎ করে আমাদের মনে পড়লো সুইগির কথা যে এখানে সুইগি খুব ভালো পরিমাণে সার্ভিস দেয় তা আমরা একটা সুইগিতে খাবার অর্ডার দিলাম খাবারের নাম ছিলো লাচ্চা পরোটা অ্যান্ড এবং লাচ্চা পরোটা এবং চিকেন কষা কিছু মাংসের তরকারি তো আমরা সেটা অর্ডার করি আলফিন ধাবা থেকে সেখান থেকে অর্ডার করা মাত্রই সেই সুইগি ডেলিভারি বয় সেই বৃষ্টি এর মদ্যে রেনকোট পরে খাবারটা ডেলিভারি দিয়ে গেলো তার একটা ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে খাবারটা সেফটি থাকে খাবারটা সুরক্ষিতভাবে সে আমাদেরকে অর্ডার দিয়ে গেলো তো আমরা সেই খাবারটা পেলাম তাকে খুশি হয়ে কিছু টাকা গিফ্ট তাকে খুশি হয়ে কিছু টাকা আমরা দিলাম সে নিলো সে খুবই খুশি হলো সে আমাদের সেই টাকা পেয়েও খুব খুশি হয়ে গেল গেলো তো আমরা সেই খাবার খেয়ে তো সেই রেস্তোরাঁকে খুব থ্যাঙ্কস বললাম সেই যে খাবার অর্ডার করে যে ডেলিভারি দিয়ে গেছিলো তাকেও আমরা খুবই সম্মানজনক তাকে কিছু টাকা পুরস্কার দিয়েছিলাম দিয়ে আমরা খাবারটা খেয়ে বন্ধুর সাথে গল্পে আমাদের সেই ভিনিংটা কেটে গেলো একটু পরে বৃষ্টি থামলো আমরা বাইক বের করে যে যার মতো বাড়িতে চলে এলাম